আমি কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামস রাকেশ শর্মা সম্পর্কে অনেক কিছু জানি এরা ভারতকে অনেকটা গর্বিত করেছে এরা মহাকাশযানে চড়ে বিভিন্ন রকম চাঁদে গিয়ে বা বিভিন্ন রকম জায়গায় গিয়ে তারা ভারতকে খুবই গর্বিত করেছে ভারত তাদের জন্য অনেক গর্ববোধ করে